আমি লিখতে চাই এমন অনেক বিষয়ই আছে তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে ভারতে এ যে জাতপাতের ভিত্তিতে এবং ধর্মকেন্দ্রিক মানসিকতা যেটা কিনা একটা মানুষ থেকে অন্য মানুষকে দূরে সরিয়ে দেয় এবং যার দ্বারা আমাদের সমাজে আমাদের ব্যক্তিজীবনে তথা আমাদের দেশের অনেক ক্ষতি হয় এই বিষয়টা নিয়ে আমি লিখতে চাই হ্যাঁ এই বিষয়টা লিখতে গিয়েও আমি একটু সন্দেহপ্রবণ কেন কারণ এই বিষয়টা যদি আমি লিখি সেক্ষেত্রে আমি যদি একটা বিষয় আমি এগজাম্পল হিসেবে ধরে নিতে পারি যদি আমি হিন্দু এবং মুসলিম তাদের সাম্প্রদায়িক দাঙ্গা এবং তাদেরকে একে অপরের থেকে দূরে যাওয়ার এবং একে অপরের বিরুদ্ধে একটা উত্তেজিত মনোভাব সেটাকে যদি আমি প্রশমিত করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার আমার ব্যক্তিগত ও যে আমি ধর্মীয় সংগঠন থেকে বিলংস করছি তো সেখান থেকে আমার ওপর বিদ্রুপ আসতে পারে এবং সামনের দিকে আমি যখন একটা মুসলিম ধর্ম অবলম্বীদের নিয়ে লিখছি তাদেরকে একত্রিত করার চেষ্টা করছি সেদিক থেকে কী প্রতিক্রিয়া আসবে সেটা নিয়ে আমি সন্দেহপ্রবণ এবং এই বিষয়টা ভারতের মতো আর্থ সামাজিক পরিস্থিতিতে রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা সন্দেহ অনেকটা একটা চিন্তাশীলের এমন একটা বিষয় তো এই বিষয়টা অনেকটাই সংবেদনশীল এই বিষয়ে লিখতে গেলে অনেক ভাবনা চিন্তা করে লিখতে হবে এবং যোগ্য জায়গায় যদি আমার লেখাটা না পৌঁছায় সেক্ষেত্রে আমার উপরেও বিরূপ প্রতিক্রিয়া প্রদর্শিত হতে পারি আমি হ্যাঁ তাছাড়া ভারতে নিষিদ্ধ বলে যদি কিছু মনে করি সেক্ষেত্রে আমি বলব সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতের মতো একটা বিশাল বড় ভূখণ্ডে এবং যেখানে তার প্রাচীন ঐতিহ্য ছিল সম্প্রীতি বন্ধনে সবাইকে বেঁধে রাখা এরকম একটা জায়গায় এই জাতিভেদ এবং ধর্মকেন্দ্রিক রাজনীতি এইটা ভারতে নিষিদ্ধ হওয়া প্রয়োজন তাহলে ভারতের অগ্রগতি খুবই দ্রুত এবং অগ্রগতির পথ প্রশস্ত হবে